কিছু দিন আগে আমি অ্যামাজন থেকে একটি হেডফোন কিনেছি সেটার একটা মাইক খারাপ এবং প্রোডাক্টটির যে ওয়্যার কোয়ালিটি ভীষণ খারাপ সত্যিই বিষয়টি অ্যামাজন কোম্পানির নজর রাখা উচিত এবং গ্রাহকদের কোয়ালিটির ব্যাপারে যা দিচ্ছে তার কোয়ালিটির ব্যাপারে সুনিশ্চিতকরণ করা উচিত